ক্যানসার হৃদ্রোগের মতো অসুস্থতার চিকিৎসার সুবিধা হ্যাঁ আছে তারা ব্যবহারযোগ্য সাশ্রয় মূল্য হয় যদি রোগীর ক্যানসার হওয়ার প্রথম মুহূর্তেই রোগীকে চিকিৎসা করা চিকিৎসা করা হয় তখন তখন অসুস্থতার হারটা কমে যায় যদি কিছুদিন দেখার পর দেখি রোগীর ক্যানসারের অতিরিক্ত বেড়েছে তখন আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কেমো ফিজিওথেরাপি ডায়ালিসিসের মতো অনেক রোগীকে দেওয়া হয় তখন তাদেরকে সুস্থ করার সুস্থ করে রাখা হয় কিছুদিনের জন্য